আমি কোভিডের সময় যখন আমাদের গ্রাম পলাশসাবড়ি থেকে মেদিনীপুরে গিয়েছিলাম একটি জরুরী কাজের জন্য তখন আমি আমার ফোনে ওলা অ্যাপ থেকে একটি ক্যাব বুক করি এবং তখন সেই ক্যাবের ডাইভারটি মাস্ক পরে ছিলো না সেই কোভিডের সময় আমরা সকলেই জানি যে কোভিডের সময় মাস্ক পরা খুবই জরুরী বিনা মাস্কে বাইরে বেরানো উচিত না এর জন্য আমি খুবই হতাশ হয়েছি এবং আমি ডাইভারটিকে মাস্ক পরতে বলি এছাড়াও আমি যেই ক্যাবটি বুক করেছিলাম সেটিতে খুবই নোংরা সিট ছিলো সেখানে খাবারদাবারের টুকরো পড়েছিলো এছাড়া অস্বাস্থ্যকর ক্যাব অস্বাস্থ্যকর পরিবেশ ছিলো সেই ক্যাবটিতে এর জন্য আমি ওই এজেন্সিকে অভিযোগ জানাচ্ছি এবং খুবই হতাশা